ভারতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভালো বিভিন্ন দেশ থেকে রোগীরা ভারতে আসেন স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিতে এখানে অনেক কম খরচে সুচিকিৎসা পাওয়া যায় এখানে উন্নত ধরনের চিকিৎসার যন্ত্রপাতি আছে মানুষের সাথে ভালো ব্যবহার রোগীদের সাথে ভালো ব্যবহার করা হয় তাই হয়তো বিভিন্ন দেশ থেকে ভারতে মানুষ চিকিৎসার জন্য ছুটে আসেন প্রতিটা হসপিটালে সুব্যবস্থা আছে সময়ে সব কিছুই আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা হবে না তাই হয়তো মানুষ আসেন চিকিৎসা করাতে হাসপাতালগুলিতে সব ধরনের সুবিধা পাওয়া যায় রোগীদের স্বাস্থ্যব্যবস্থা মাথায় রেখে সময়ে সময়ে তাদের খাবার দেওয়া হয় প্রোটিন জাতীয় মাছ দুধ ডিম মাংস বিভিন্ন ধরনের সবজি তাদেরকে দেওয়া হয় ভারতের কিছু উল্লেখযোগ্য হাসপাতাল হলো এস এস কে এম হসপিটাল কলকাতা মেডিকেল কলেজ আর জি কর মেডিকেল কলেজ নীলরতন সরকার মেডিকেল কলেজ ইত্যাদি ভারতের স্বাস্থ্যব্যবস্থার প্রধান চ্যালেঞ্জগুলি রোগীদের সুস্থ করে তোলা রোগীদের সাথে ভালো ব্যবহার করে মানসিক শান্তি দেওয়া তাদের ঠিকঠাক দেখাশুনো করে সুস্থ স্বাভাবিক একটা জীবন উপহার দেওয়া ভারতের মূল চিকিৎসা এই